আমার গ্রামের নিকাশি ব্যবস্থা কিন্তু ভালোই কারণ এইখানে জল হলে বা এমনিতেও কোনো নালা দিয়ে যে করা রয়েছে সেটা কিন্তু ভালো কিন্তু সেটা কী মাটির সেটা কিন্তু পাকার নয় তো আমার মনে হয় এটা উন্নত করতে করা যেতে পারে কারণ যে ড্রেন রয়েছে সেটা কিন্তু পাকার ড্রেন নয় সেটা মাটির ড্রেন বর্ষাকাল হলে কিন্তু এমনিতে নিকাশি ব্যবস্থা ভালো কিন্তু বর্ষাকাল হলে একটু অসুবিধা হয় কারণ মাটির ড্রেন তো তো সেক্ষেত্রে আমি বলব যে এটা যদি একটু উন্নত করা যায় এটা যদি পাকার ড্রেন করা যেত সেটা কিন্তু মানুষের আরও সুবিধা হতো তাই আমার মনে হয়েছে এতটুকু উন্নতই কিন্তু মানে উন্নতি কিন্তু দরকার আর এটা কিন্তু খুব বেশি চাওয়া নয় এটা কিন্তু কমের মধ্যেকার পা আর পাকার ড্রেন হলে কিন্তু সেটা ঢাকা দেওয়াও থাকত সেটা রাস্তার উপর ঢাকনা দেওয়া থাকত আর মাটির ড্রেন তো ওটা খোলা আছে বা ওটা দিকে মাঝে মাঝে দুর্গন্ধ বেরোয় ওই যখন অনেক দিনের হয়তো জল হলো না সেখানে জলটা এমনিতে ব্যবহার সারা দিন সবসময় ব্যবহার করার জন্য আমাদের প্রত্যেকদিন যে ব্যবহার হচ্ছে সেই জলটা জমে জমে কিন্তু একটা দুর্গন্ধ সৃষ্টি হয় বা সেখান থেকে মশা মশার মানে মশার ইয়ে সৃষ্টি হয় এ এটা কিন্তু হতো না যদি পাকার ড্রেন হতো এইটা আমার মানে সেটা ঢাকনা দেওয়া থাকত সেটা কিন্তু আমরা গন্ধটাও পেতাম না আর আর যে মশা সৃষ্টি সেটাও হতো না তো এই জন্য আমি বলব এতটুকুই উন্নত করা যেতে পারে